পশ্চিম মেদিনীপুরের লোকেদেরও একটি প্রধান সমস্যা হচ্ছে সেইটা হচ্ছে ট্রাফিক সমস্যা যে ট্রাফিক সমস্যায় আমাদের না প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে এই প ট্রাফিক সমস্যা মেটাতে গেলে ক্লাবের তো সদস্যদের সবার সহযোগিতা দরকার তার পরেও যে আমাদের আঞ্চলিক নেতাদের রয়েছে এছাড়াও এমএলএগণ তার পরে প জেলা প্রশাসক তাদের সাহায্য নিতে হবে তবে আমরা এই সব জায়গাগুলোর সমস্যার সমাধান করতে পারব এছাড়াও আমাদের একটা আছে ড্রেনেজ পদ্ধতি মানে আমাদের সব জায়গায় ড্রেনে জল জমে যায় সব পরে কী হয় জল জমে যাওয়ার ফলে আমাদের নানা রকম ইয়ে বস্তি এলাকায় জল ঢুকে যায় যাতে এগুলো না হয় সেইদিকে সবাইকে রাখতে হবে এবং ড্রেন ব্যবস্থা ড্রেনগুলো যাতে পরিষ্কার থাকে তার জন্য সাধারণ নাগরিককে এবং ক্লাব সামান্য সংস্থা তার পরে আমাদের স্থানীয় নেতাদেরকে মানে আগ্র আগ্রহী মনোভাব দেখাতে হবে এবং সহৃদয় বক্তা প্রমাণ করতে হবে তবে এই সব ভালো থাকবে এবং তবেই আমাদের সব জিনিস এগিয়ে যাবে